আমি আমাদের গ্রামে গোপাল বস্ত্রালয় থেকে একটি জামা কিনেছিলাম মেয়ের জন্য জামাটির রং খুব সুন্দর আমার মেয়ে অনেকদিন ধরে পরেছে জামাটি খুব মজবুত ছিল জামাটির রং একটুও যায়নি আমার মেয়ে খুব আরাম পেয়েছে জামাটি পরে আমার খুব ভালো লেগেছে